পোলট্রী চাষের রোগ বলতে রোগ দুবার আসবে একটা হচ্ছে বর্ষার টাইমে একটা রোগ আসে আর শীতের সময় একটা রোগ আসে যেটা আমরা পোলট্রীদের খুব কমন রোগ আর এই বার্ড ফুলুটা এই বার্ড ফ্লুটা যেরম আসে আর এর জন্য সতর্ক থাকার জন্য আমরা য যতবারই আমরা পোলট্রী চাষ করি না কেন আমাদের টোটকা ঘরোয়া টোটকা আমরা কিছু জিনিস ইউস করি যেমন বাচ্চাদেরকে কুড়ি পঁচিশ দিন বয়স হলে আমরা রসুন কাঁচা রসুন খাওয়াই ওটা আমাদের টোটকা এগুলো ডাক্তারদের সঙ্গে পরামর্শ নিয়েই করি যদিও তাপরে কাঁচা কুমড়ো খাওয়াই যাতে করে এই প্রতিরোধ থেকে কিছুটা রেহাই পাওয়া যায় আর আমাদের তো যখন এই পাখি কোম্পানি দেয় কোম্পানি তো ডাক্তার তো প্রত্যেক সপ্তায়ে এসে ভিজিট করে যায় কোনো পাখি যদি একটা সে মারা সেই পাখিটাকে পোস্ট মরটেম করে দেখে যে কি কারণে মারা গেছে তার জন্য ওরা সেই মেডিসিন দিয়ে যায় এই এইভাবেই আমরা এগুলোকে মুক্ত করি

সেইটা লক্ষ্য কত্তে হবে আর আমরা যে ডেঙ্কারে জলগুলো দিই জলগুলো যে যে জায়গাটা দিচ্ছি সে জায়গাটায় একটু কোনো পাখি বদমাইশি করে এ করে যে পায়ে লেগে যে জলগুলো উল্টে যায় ডিব্বাগুলো উল্টে যায় সেগুলো সেই জায়গাটা সঙ্গে সঙ্গে উচিত কি সেখানে যে আগড়াটা থাকে সে আগড়াটা ফেলে দিয়ে শুগনো আগড়া দিয়ে দিতে হবে এগুলা একটু লক্ষ্য রাখা মানে যে পরি পরিচালনা করে তাদেরকে লক্ষ্য রাখা এই লক্ষ্য যদি ঠিকঠাক করে তালে এই মোটামোটি রোগ পোতিরোধ থেকে আমরা রেহাই পেবে যাব